পূর্ব বর্ধমান জেলার কয়েকটি পর্যটন আকর্ষণ হল কুয়োগ্রাম কার্জন গেট রাজবাড়ি পীর বাহারামের মাজার একশো আট শিব মন্দির সর্বমঙ্গলা মন্দির কাটোয়ার ক্ষীরগ্রাম এছাড়াও হচ্ছে মা কঙ্কালেশ্বরী মন্দির বড়মা কালীবাড়ি এছাড়া সমাজবাড়ি ইত্যাদি এই সব পর্যটন কেন্দ্রগুলি দেখার জন্য প্রত্যেক বছর দর্শনার্থীরা বর্ধমান জেলায় আসেন এবং এগুলিকে আরো আকর্ষণীয় করে তোলেন এরা এগুলি দেখতে আসেন কারণ এগুলির সাথে অনেক ইতিহাস জড়িত আছে এগুলির সাথে অনেক সংস্কৃতিও জড়িত আছে কার্জন গেট যেটি বর্ধমানের পূর্ব রাজা তিলকচাঁদ তৈরি করে গেছিলেন এছাড়া বিজয়চাঁদের নাম অনুযায়ী এর নাম রাখা হয়েছে বিজয় তোরণ এটি বর্ধমানের প্রবেশ পথ রাজবাড়ি এটিও তৈরি করেছিলেন তিলকচাঁদ প্রথমে রাজবাড়ি বলা হয় বর্ধমানের কাঞ্চননগর এলাকায় ছিল পরে এটিকে উত্তরফটক এলাকায় প্রতিষ্ঠিত করা হয় এটি তিলকচাঁদের ছেলে বিজয়চাঁদ ও তেজচাঁদ ও উদয়চাঁদ মিলে তৈরি করেছিলেন এছাড়া আছে সমাজবাড়ি যেটিতে পাথরের কারুকার্য করা আছে এটি আঠেরোশো তেত্রিশ সালে তেজচাঁদ তৈরি করেছিলেন এর মধ্যে আছে সাতেরোটি চূড়া যা দেখতে খুবই সুন্দর আর পুরো সমাজবাড়িটাই একদম পাথরের কাজ করা যা দেখতে দর্শনার্থীরা ভিড় করেন পীর বাহারামের মাজার যেটির সাথে জড়িত আছে মুঘল সম্রাট শের আফগানের কথা এই পীর বাহারামের মাজারে শের আফগানের ও কুতুবউদ্দিনের সমাধি দেওয়া আছে শের আফগান এর সাথে যুদ্ধের সময় তখন শের আফগানের মৃত্যু হয় তখন বলা হয় যে শের আফগানকে এখানে সমাধি দেওয়া হয়েছিলো বর্ধমান জেলার পুরোনো নাম হল শরিফাবাদ এছাড়া আছে কাটোয়ার ক্ষীরগ্রাম যেটি দেখতে দর্শনার্থীরা ভিড় করেন এখানে যে মন্দির আছে সেখানে বলা হয় যে এই মন্দিরের মা খুব জাগ্রত